হ্যাঁ বলছি আমি একটা গিহবধূ কিন্তু আপনারা তো সমাজকর্মী হ্যাঁ কিন্তু আমি বলছি যে এই যে আমাদের মেয়েরা এই তো রাস্তাঘাটে বেরোয় হ্যাঁ কিন্তু এই যে রাস্তাঘাটে কোনো টয়লেটের ব্যবস্থা নেই একটা ওদের সেফটি ওদের সেফটিটা কি হ্যাঁ সেটার কোনো ব্যবস্থাটা আপনারা একটু সেই দিকে একটু আপনাদের একটু লক্ষ্য রাকতে হবে দিতে হবে এবার আপনারা কী করছেন হুম হ্যাঁ কিন্তু এই যে এখন এই যে রাস্তাঘাটে সব মেয়েরা বেরোয় তো ওদেরকে একটু একটু স্যানিটাইজার ব্যবস্থা যে টয়লেট থাকলে সেখানের থাকবে হ্যাঁ একটু সেফটির ব্যবস্থা আর কি থাকবে হুম

হ্যাঁ সে সেটা কোথায় দেবো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা কিছু জন মিলে আমরা যাবো খুনি অফিসে গিয়ে সব কিছু ডকুমেন্টস যা যা লাগবে শুনে এসে জমা দেওয়া যাবে